আইনের পথে চললে আইনি নথি তৈরি করা সহজ কিন্তু কিছু কিছু উকিল আছে যারা টাকার জন্য সেই জিনিসটাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে করে তাতে অভিজ্ঞতা আরো খারাপ হয়ে যায় আমারও তাই হয়েছিলো কিছু কারণে ভুল উকিলের জন্য আমাকে অনেকটা টাকা খরচা করতে হয়েছিলো তাই অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয়